আমি যখন পাহাড়ে উঠেছিলাম পাহাড় থেকে নেমে আসার পর একটি পাহাড়ের নিচে একটি তাঁবু খাটিয়ে ছিলাম তো সেখানে যখন ছিলাম রাত্রিবেলা আমার একবার বাইরে বেরোতে মন হচ্ছিল তাই বাইরে বেরিয়ে পাহাড়ের দৃশ্য দেখছিলাম হঠাৎ করে পাহাড়ের উপরের দিকে আমার চোখ যায় দেখতে পাই একটি হালকা আলোর মতো কিছু একটা জ্বলছে কিন্তু অত রাত্রে পাহাড়ের উপর কারো ওঠা সম্ভব না কীভাবে আলো জ্বলছে এটা আমি বুঝতে পারছিলাম না পরে আমার মনে হয়েছিল এটি একটি আধ্যাত্মিক কিছু হতে পারে তাছাড়াও এত রাত্রে ওখানে ওঠা সম্ভবই ছিল না তাই এই দৃশ্যটি আমার কাছে একটি অপ্রত্যাশিত ছিল পাহাড়ে ঘুরতে ছেনে বিভিন্ন জায়গায় অনেক রকম ছবি তুলেছিলাম ক্যামেরার সাহায্যে এবং সেই ছবিগুলো আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এছাড়াও ইন্সটাগ্রাম আকাউন্টে পোস্ট করেছিলাম